পশ্চিমবঙ্গের সংস্কৃতি অত্যন্ত বিচিত্র এবং বৈধ ঠিক যেমন এটার জনসংখ্যা জনসংখ্যার বৈচিত্র্য যেমন ভারতে দেখা যায় তেমনি পশ্চিমবঙ্গেও সেটা খুবই বেশি পরিমাণে প্রতিফলিত হয় সে তা ভাষার ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক পশ্চিমবঙ্গে উত্তরদিকে বসবাসকারী জেলার মানুষজনের খাদ্যাভ্যাস জীবনযাপনের প্রক্রিয়া এবং তাদের ব্যবহার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের সমস্ত জেলাগুলি থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু তা সত্ত্বেও তাদের জীবনধারার মধ্যে একটি বৈচিত্র্য ফুটে ওঠে যেমন রন্ধন প্রক্রিয়া পশ্চিমবঙ্গের উত্তর দিকে তথা দার্জিলিং কোচবিহার বা জলপাইগুড়ির সব থেকে বিখ্যাত খাদ্য হল মোমো যেটি কিনা পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলাতেই আজকাল সর্ব বৃহৎ প্রচারিত ঠিক তেমনই পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে অর্থাৎ তুলনামূলক গরম অঞ্চলের খাদ্য বলতে গেলে যদি কিছু বুঝি তাহলে সেগুলি হল বিরিয়ানি বা রুটি তন্দুরি রুটি চিকেন এইসব কিন্তু সেইগুলিও আজও পশ্চিমবঙ্গের উত্তর দিকে পাহাড়ি অঞ্চলের মানুষের খুবই প্রিয় হয়ে গেছে সঙ্গে সঙ্গে পোশাক আশাক দুই ধরনের মানুষই নিজেদের পোশাক আশাক মিলিয়ে মিশিয়ে পরে এবং তার সাথেই চলে তাদের প্রক্রিয়া তাদের জীবনযাপন তাদের অনুষ্ঠান আচার সেগুলির সম সমালোচনা এবং সমমিলন